হ্যালো হ্যাঁ বলছি যে আমি মিঠু মন্ডল বলছি আমি আপনি সমাজসেবী তো বলছি আমাদের এই এলাকায় তো প্রচণ্ড জলের সমস্যা আমি একজনের থেকে নাম তোমার নাম্বারটা নিয়েছি আর এই হচ্ছে একটা কল দিলে আমাদের ভালো হতো আর এই চারিদিকে এই এত গরমে এই মশা উড়ছে যে মশার জ্বালায় বাড়ি টিকতে পারছি না তা তুমি যদি একটু আমাদের এখানে এসে দেখো তাহলে খুবই ভালো হয় হ্যাঁ একটুখানি আপনি আসবেন একটু দেখুন আমরা হচ্ছে এই এই চারিদিকে এত জল জল করে কিছুই করতে পারছি না এই জলের একটা কলের দরকার আর আমাদের রাস্তাটা এরকম বর্ষাকালে হাঁটতে পারি না খুবই কাদা হয় একটুখানি যদি দেখুন এসে রাস্তাটা কী কষ্ট করে হাঁটছি একটু এসে এইগুলো করে দিলে ভালো হয় হ্যাঁ একটু দেখুন হ্যাঁ আমি অনেক জায়গায় বলেছি কিন্তু তারা কেউ মানে কিছু করছে না সেই জন্য আপনার কাছে একটু বলে দেখলাম যদি আপনি একটু সাহায্য করেন তাহলে আমাদের খুবই উপকার হয় হ্যাঁ একটু তাড়াতাড়ি আসবেন ঠিক আছে নয়তো আর এভাবে পারা যাচ্ছে না এইভাবে জল ছাড়া মানুষ বাঁচতে পারে না কি প্রত্যেকটা কাজে আমাদের জল লাগে ঠিক আছে তাহলে ঠিক আছে রাখছি তাহলে ঠিক আছে